হ্যাঁ সেটা তো গিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখতে হবে আপনার আর্থিং ঠিক করা আছে কি না ঠিক আছে হোয়াটসঅ্যাপে কিংবা কোনো জায়গায় আপনি আপনার বাড়ির লোকেশানটা আমাকে পাঠিয়ে দিন সে অনুযায়ী আমি কাল বিকালে একবার আপনার ওখানে যাবো সকালের দিকে গেলে ভালো বিকালের দিকে যাবো একবার দেখে যাব কি কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে শর্ট সার্কিট থেকে আচ্ছা ঠিক আছে আপনি একবার দশটার সময় ফোন করবেন আমি যদি আমার দোকানে যদি লোক থাকে তখন তো আমি যেতে পারবো না যদি দোকানে লোক না থাকে তখন আমি আপনার বাড়িতে গিয়ে একবার দেখে আসবো কি সমস্যা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল কোনো ফল্ট কোথা থেকে হচ্ছে সেটা দেখতে হবে আমাকে ঠিক আছে সেটা দেখে

ইলেকট্রিক কেটলি তাহলে দেখতে হবে আপনার লাইনে মিটার মিটারের লাইন যেখান থেকে উঠেছে সেখানে কীরকমভাবে আর্থিংটা আছে আর্থিংএর প্রবলেম আছে কিংবা লাইনের প্রবলেম আছে সেটা দেখে আপনাকে আমি জানাতে পারবো এই জিনিসগুলো না দেখে আপনাকে আমি বলতে পারবো না যে কত খরচা বা কত কীরকম লাগবে আমি আগে চেক করে আর্থিং চেক করে আপনার বাড়িতে গিয়ে আর্থিং চেক করে তারপরে আপনাকে আমি আমি আমার ডিসিশান জগি দিতে পারবো ঠিক আছে ঠিক আছে ম্যাাম